বিভিন্ন গল্পের বই পড়তে আমার খুব ভালো লাগে যেমন রবীন্দ্র রচনাবলি বিভিত বিভূতিভূষণের লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে বইগুলো আছে সেই বইগুলো ব সেই বইগুলো পড়তে খুব ভালো লাগে এছাড়া আমার ভূতের গল্প পড়তেও খুব ভালো লাগে মানে ভূতের গল্প পড়ি ঠিকই কিন্তু রাত্রিবেলার বাথরুম যেতে খুব ভয় লাগে কিন্তু তাও পড়তে ভালো লাগে কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে মা কোনো মহাপুরুষের জীবন কাহিনি পড়তে ওনাদের জীবন কাহিনিগুলো যখন আমি পড়ি তখন মানে এতটাই বিভোর হয়ে যাই ওনাদের যে জীবনের যে লাইফ স্টাইলটা ছিলো ওগুলো পড়তে পড়তে এতটাই বিভোর হয়ে যাই যে আমি নিজেকে সেই জায়গায় নিয়ে চলে যাই তো এতটা ভালো লাগে আমার পড়তে মানে আমি নিজে ওনা ওনাদের জীবন কাহিনিগুলো পড়ে আমি মানে নিজেকে খুব ইন্সপায়ার করি যে কোনো কাজ করতে গেলে ওনাদের মতো হয়ে ওনাদের মতন করে ভেবে ভাবনা চিন্তা করে যদি আমি কাজগুলো করি অনেক ভালোভাবে কাজগুলো হবে বিভিন্ন রকম যেমন ধরুন বিবেকানন্দ আমাদের স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এঁনাদের জীবন কাহিনিগুলো যখন পড়ি ওঁনাদের ধৈর্য ওঁনাদের যে কথাবার্তাগুলো ওঁনাদের যে কথাগুলো ওঁনাদের যে বাণীগুলো শ্রী রামকৃষ্ণের যে বাণীগুলো তারপর যে বিভিন্ন যে গুরু আছে যেমন জৈনদের গুরু শিখদের গুরু যেমন ধরুন গৌতম বুদ্ধ বৌদ্ধদের গুরু যিনি গৌতম বুদ্ধ এঁনাদের জীবন কাহিনিগুলো পড়তে আমার খুব ভালো লাগে বারবার ধরে পড়লেও যেন মনে হয় আবার করি আবার করি এইসব এই জীবন কাহিনিগুলো পড়ে আমি নিজের নিজের জীবনে যখন ফলাই যে ওঁনাদের কথা মতো যখন চলার চেষ্টা করি তখন আমি দেখেছি যে অনেক রকমের বাধা বাধা আসলেও সেই বাধাগুলোকে খুব সহজে আমি কাটিয়ে উঠতে পারি